এক হাজার এক হাজার পাঁচশো পঁচানব্বই পঞ্চাশ হাজার তিনশো তিপ্পান্ন এক লক্ষ অষ্টআশি হাজার দুশো বাহাত্তর দুই লক্ষ বাহান্ন হাজার পাঁচশো পাঁচ